ক্রিকেটে আইপিএল কলকাতা নাইট রাইডার্স আইএসএল এ রয়্যাল বেঙ্গল টাইগারস ফুটবলে ভবানীপুর ফুটবল ক্লাব এএসসি ইয়ংবেঙ্গল যুব ক্লাব মোহনবাগান ফুটবল ক্লাব টালিগঞ্জ অগ্রগ্রামী ফুটবল ক্লাব ভবানীপুর ফুটবল ক্লাব চেতলা ফুটবল ক্লাব ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব কাবাডি বেঙ্গল ওয়ারিয়র্স রাগবি ইউনিয়ন এআইএস এআরটি